হ্যালো হ্যাঁ কাকা কেমন আছ হ্যাঁ ভালো আছি এবারে রোহিণীতে যাচ্ছি শুনেছি তোমাদের ওখানে রোহিণী নাকি খুব ভালো হয় ওটা কি জিনিস গো আচ্ছা মানে হুম আচ্ছা তো ওইখানে তাহলে নিশ্চয়ই সবাই নতুন জামাকাপড় কেনে তাহলে আমরাও অনেক শপিং করব আচ্ছা তো আমি যেহেতু যাচ্ছি এতদিন পরে রোহিণী উৎসব দেখতে আমি নতুন জামাকাপড় কিন্তু পড়ব আমাকে কিনে দেবে হ্যাঁ আর ওখানে খাওয়াদাওয়ার কিছু তাৎপর্য আছে এই যে পিঠেপুলি আমি শুনেছিলাম নতুন ধানের চালের কিছু তৈরি হয় কি আচ্ছা সেই পিঠেগুলো খুব সুস্বাদু শুনেছি আচ্ছা তুমি তোমরা ভালো আছো তো আমি এই কিছুদিনের মধ্যেই যাচ্ছি এই পাঁচ ছদিন পরেই যাচ্ছি হ্যাঁ আর এটা কি প্রত্যেক বছর তোমাদের ওখানে হয় আচ্ছা ওইটা যে ধানের পুজোটা হয় ওখানে কোনও দেবদেবীর মূর্তি রেখে ওখানে কি পুজো করা হয় আচ্ছা আচ্ছা আচ্ছা তার মানে খুবই মজা হয় সবাই ওখানে আসে আচ্ছা আচ্ছা আর তাহলে সবার জন্যই শপিং সবার জন্যই মার্কেটিং জামাকাপড় কিনবো একদম আর আর বলছি যে আর পিঠে পায়েস যেগুলো আমরাও নতুন নতুন কিছু বানানোর ট্রাই করব না আমরাও আমরাও একটু সাহায্য করব বানাতে আচ্ছা আচ্ছা আর তুমি আমাদের এখানে কবে আসবে আমাদের এই জায়গাটা একবার দেখে যাও আচ্ছা আমি যাবো তারপরে হ্যাঁ তুমি আমার সাথে যখন ফিরে আসব তখন আমার সাথেই আসবে কিছুদিন থাকবে আমাদের এখানটাও তুমি উপভোগ করে যাও আমাদের এই জায়গাটাও ঘুরিয়ে তোমাকে দেখাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ